আমি যখন আমার বাড়ির উঠোনে বা বাগানে পাখিদের দেখতে পাই তখন আমি তাদেরকে চাল বা ধান ছড়িয়ে দিই যাতে তারা পুনরায় ওই জায়গাতে আসে এসে আবার ওগুলো খায় মানে এইভাবে যেন তাদের অভ্যস্ত হয়ে যায় যে এখানকে আসলে কিন্তু তারা খাবার পাবে এটা কিন্তু আমার খুব ভালো লাগে তো আমি নিজেও একবার করেছি আমি একবার আমাদের এখানে অনেকগুলো পায়রা এসেছিলো আমাদের এইখানটায় একচুয়ালি পায়রা খুব একটা আসে না কিন্তু একবার এসেছিলো তো আমি তাদেরকে ধান ছিলো হাতের গোড়ায় ধান ছড়িয়ে দিয়েছিলাম তো ধান ছড়িয়ে দেবার পরে তারা দেখলাম টুক টুক করে সব খেয়ে নিলো খেয়ে নেবার পরে তারপরে তারা চলে গেল পুনরায় সেই সময় তারা আবার ওখানে আসে আমি তখন তাদেরকে আবার চাল দিয়ে দিই সেখানে তো চাল খেলো নিয়ে আবার তারা চলে গেলো পুনরায় তার পরের দিন একই স্থানে একই সময়ে আসে তো আমি তখন ভাবলাম যে অবশ্যই তাহলে কিন্তু পাখিদের এটা অভ্যস্থ হয়ে গেছে যে এখানে আসলে তারা খাবার পাবে তাই তারা এখানে আসছে তো আমি টিপস দেবো যদি কোনো পাখিকে বাড়িতে ডাকার কোনো ব্যবস্থা করো তাহলে কিন্তু এটা করতে পারো যে তাকে একটা খাবার দিও সে যখনই আসবে সে দেখবে পুনরায় সেই স্থানে তোমার খাবারের টানে চলে আসবে তাতে তুমিও বুঝতে পারবে যে পাখিটা বুঝতে পেরে গেছে যে এখানে আসলে সে খেতে পাবে খাওয়ার টানে সে অবশ্যই চলে আসবে এছাড়াও আমি দেখেছি আমাদের ছাদে কোনো কিছু মিললে তো তো আগে কোনো পাখি সেরকম আসতো না কাক আসতো কিন্তু এখন অনেক পাখি কিচির মিচির কিচির মিচির সারা দুপুর করতে থাকে কারণ এখন ছাদটা আমাদের অনেকটা ফাঁকা হয়ে গেছে আগে অনেকটা জঞ্জাল ছিলো তো সেই জন্য কোনো পাখি আসতো না তো এখন দেখছি অনেকটা ফাঁকা হয়ে গেছে তো এর থেকেও বুঝলাম যে পাখি কিন্তু আসলে ফাঁকা জায়গাতে বেশি আসে যেখানে গাছপালা একটু বেশি থাকে সেখানে কিন্তু পাখি আসে তো যাদেরকে পাখি ডাকার কথা বলবো তারা কিন্তু এই টিপসগুলো নিতে পারো